বার্ষিক যাত্রা বা মেলা বলতে আমাদের শৈশবে দেখেছি বিশ্বকর্মা পূজাতে প্রচুর মেলা বসত বিশ্বকর্মা পূজা ভীষণ বড় করে পালন করা হতো এবং পূজার পরের দিনে আমাদের বাড়ির পাশেতে একটা বড় ধান জমির মাঠ ছিল সেই মাঠে বড় প্যান্ডেল হতো সেখানে যাত্রা হতো যাত্রার দিনে প্রচুর মানুষের সমাগম হতো সেইখানে মানুষেরা মানুষের সঙ্গে পরিচয় করতে পারত সেখানে দেখতাম প্রচুর মেলা বসত মেলায় প্রচুর দোকান থাকত এবং যে বিভিন্ন মানুষের এই যে মেলবন্ধন আমরাও সেখানে যেতাম বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতাম এই যে একটা মেলবন্ধন এটা যাত্রা বা মেলাতেই হয়ে থাকে এবং এই যাত্রা বা মেলা ভীষণভাবে মানুষের মেলবন্ধনে সাহায্য করে